তাদের সম্প্রদায়ের খেলার গুরুত্ব সম্পর্কে গ্রামীণ জনগণের মতামত বলতে আমাদের মতে আমি হিন্দু ধর্মের একজন ব্যক্তি আমি সেই অনুযায়ী আমার বিচক্ষণ অনুযায়ী আদিবাসী সম্প্রদায় হল একটা শক্তি সমর্থ বা ফুটবল খেলা হাডুডু খেলার উপযুক্ত একটা সম্প্রদায়ের মানুষরা সে ক্ষেত্রে দেখা যায় আদিবাসী মানুষ আদিবাসী মানুষের মানুষরা যারা আছে তারা বেশিরভাগই ফুটবল প্রিয় হয় আর ফুটবল খেলাটা ওদের কাছে একটা সবথেকে জনপ্রিয় খেলা বলা যায় এ ক্ষেত্রে জনগণের মতামত হল আদিবাসীদের খেলা দেখতে সবাই পছন্দ করে বা আদিবাসীরা ভালো খেলে ওদের আরও অনেক রকম খেলা আছে যেমন কবাডি খেলা হাডুডু খেলা খোখো খেলা এ ধরনের খেলাগুলো ওরা ভালো করে সেই সূত্রে আদিবাসীদের আমরা জনগণের মত অনুযায়ী আদিবাসীদের আমরা ভালো খেলার যোগ্য হিসেবে আমরা মান্য করতে পারি এ ক্ষেত্রে জনগণের মতামত অনেক রকম জনগণ আছে অনেক রকম মতামত তারা দিয়ে থাকেন বেশিরভাগ জনগণ আদিবাসী সম্প্রদায়কেই সাপোর্ট করেন কেননা আদিবাসী সম্প্রদায়ের ছেলেরা পরিশ্রম করতে পারে পরিশ্রম করে খেলতে পারে বা ওরা যতই রৌদ্র পড়ুক বা ঝড় বর্ষা যাই হোক না কেন ফুটবল খেলার মাঠে ওরা কষ্ট করে দাঁড়িয়ে থাকার ক্ষমতাটুকু রাখে শুধু ফুটবল নয় হাডুডু খেলাও তাই ওদের শরীর ওরা খাওয়া দাওয়া কেমন করে জানি না তবে ফুটবল খেলা হাডুডু খেলা মানে ওদের কাছে একটা খুব শক্তির প্রয়োগ হয় তো সে ক্ষেত্রে আদিবাসী সম্প্রদায়ের ছেলেমেয়েরা অনেকটাই এগিয়ে